আমি যে কোনো পত্রিকা পড়তে খুবই ভালোবাসি বাজারে কোনো পত্রিকা এলে সেই পত্রিকাটা আমি হাতে নিয়ে পড়ি ওই পত্রিকার গল খবরগুলো পড়তে আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি সব সময় পত্রিকা পড়ে থাকি এই পত্রিকায় যেসব খবরাখবর আসে সেগুলো আমার পড়তে খুবই ভালো লাগে আমি অনেক পত্রিকাই পড়ি মানে বাজারে যেসব পত্রিকা আসে প্রায় সব পত্রিকাই আমি পড়েছি এর মধ্যে অন্যান্য মেলা আনন্দলোক সুখী গৃহকোণ উনিশ কুড়ি এসব পত্রিকা আমি হাতে নিয়ে অনেকবারই পড়েছি তার মধ্যে আমার আনন্দলোক পত্রিকাটা খুব খুবই ভালো লেগেছে এই পত্রিকাটা ভালো লাগার কারণ এই পত্রিকাতে বিভিন্ন ধরনের খবরাখবর আসে এ পত্রিকাটায় হচ্ছে আমার এ পত্রিকা ছোটো ছোটো করে অনেক গল্পও লেখা হয় এ পত্রিকাটায় অনেক সুন্দর সুন্দর ছবিও থাকে আনন্দলোক পত্রিকায় অনেক সুন্দর একটা ছবি খেলার খেলার সব খবর থাকে রান্নার খবর থাকে আবার দেশের কোথায় কী হচ্ছে না হচ্ছে সব খবরই এই পত্রিকায় পাওয়া যায় সেই জন্য আমি আনন্দলোক পত্রিকাটা প্রতিদিনই পড়ি